যেহেতু আমি শহরে থাকি তাই তাই শহরে পশুপালন সম্পর্কে তেমন কিছু জানা যায় না সেখানে থেকে পশুপালন কেউ করে না শহরে ফ্ল্যাটের মধ্যে থাকলে এইসব বিষয়ে কিছু জানা যায় না সবই লোকজনের পশুপালন কেউ জানে না সেই সব বিষয়ে আমার তেমন কিন্তু অভিজ্ঞতা নেই কিন্তু একবার আমি পরিবারের সঙ্গে গ্রামে গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি গ্রামের লোকজনকে পশুপালন করতে দেখি তো সেখানে অনেকে পশুপালন করে তাদের তাদের নির্বাহ করে তাই পশুপালনের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করে তো আমার মনে হয় যে ছোটো পশুদের যওয়া উচিত ছোটো পশুদের আলাদা রাখা উচিত তাদের বাসস্থান আলাদা রাখা উচিত তাদের বড়ো যেমন বড়ো পশুদের খাবার দেওয়া হয় ছোটো পশুদের আরও অন্য রকম খাবার দেওয়া উচিত যাতে তারা খুব ভালোভাবে থাকতে পারে ছোটো পশুদের কোনো রোগ হয় তাদের ভালো করে চিকিৎসা করা উচিত তাদের যত্ন নেওয়া উচিত ঠিক ঠাক করে তাদেরকে দেখে রাখা উচিত তাদের কোনো সমস্যা না হয় এভাবে তাদের যত্ন নেওয়া উচিত আর যেন আমার মতো এ পুজো নমের সময় কখন এবং কীভাবে পশুদের যত্ন নিতে হয় নিলে আমার মনে হয় সেটা হলো ভালোভাবে পশুদের রাখতে হবে তাদের সঠিকভাবে সঠিক জায়গায় রাখতে হবে তার থেকে আমরা বা তার থেকে আমরা ভালো জাত পশু পেতে পারি যে ধরনের পশু আমার কাছে যে আমার কাছে যে ধরনের পশুর জাত আছে সে যেটা হল বিভিন্ন পশুর জাত আছে কারণ তাদেরকে বিভিন্ন কারণ বিভিন্ন জায়গায় রাখতে তারা খুব ভালোভাবে থাকে বিভিন্ন পশুর অন্যরকম অর্থ উপার্জন করা হয়